ইয়াশবন্ত কানেতকরের লেট আস সি নামে যে বইটি কিনেছি তার পেজের কোয়ালিটি তুলনামূলক খারাপ এবং সেই অনুপাতে দামও তুলনামূলক অনেক বেশি